আমি চোখের খিদে রেস্টুরেন্টে চাউমিন এবং দু প্লেট মোমো অর্ডার দিয়েছিলাম অর্ডারটি হাতে পাওয়া মাত্র দেখলাম যে প্যাকেজিংটা খারাপ হওয়ার জন্য চাউমিনগুলো বাইরে বেরিয়ে গেছে এবং মোমোর প্যাকেট থেকে মোমোর সসগুলো বাইরে বেরিয়ে গেছে তাই আমি এই অর্ডারটি নিতে পারবো না বা এটির বদলে আমার টাকা ফেরত দিতে হবে